আমার কাছে কিছু রঙ পেনসিল আছে এই রঙ পেনসিলের ইতিবাচক কিছু দিক হলো রঙ পেনসিলের মাধ্যমে আমরা সুন্দর সুন্দর ফল ফুল পাখি পরিবেশের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারি আমাদের খাতায় বা পেজে রঙ পেনসিলের সাহাযে খুব সহজে রঙ করা যায় তুলিতে অনেক কষ্ট হয় রঙ করতে এবং অনেক সময় লাগে কিন্তু রঙ পেনসিলে সহজে এবং কম সময়ে আবার কম খরচে আমরা রঙ করে কোনো জিনিস বানাতে পারি রঙ পেনসিলে আরও কোনো সাইড এফেক্ট নেই কি রঙ পেনসিল ব্যবহার করতে ছোটো থেকে শিখি তাই রঙ পেনসিলে সহজে আমরা ছবি আঁকা আঁকি করতে পারি অনেক সময় রঙ পেনসিলকে ব্যবহার করে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইনও করতে পারি রঙ পেনসিল ব্যবহার করে আরও নতুন নতুন অনেক জিনিসও আমরা তৈরি করতে পারি রঙ পেনসিলের ব্যবহার খুব সহজ